হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো কেমন আছো ওই সময় হচ্ছে না একটু এদিকে একটু পড়াশুনোর চাপ আছে তো ওই জন্য দু এক দিন যাওয়া হচ্ছে না ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ জানি কিন্তু ওই বুযতেই পারছো এক্সাম সামনে ওই জন্য একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ আগে তো দু বেলা যেতাম এখন নাহয় এক বেলা যাই তাও তো হচ্ছে টুকটুক করে হুম খাবারের খাবার কি কিছু চেঞ্জ করতে হবে না কি ওই যা খাবার দিয়েছিলো ওটাই হুম হুম হুম

হুম আর বলছি যদি যদি ধরো জিম করার দেখো আমি জিম যদি বাড়িতেও মেন্টেন করি ঠিকঠাক যদি ভুলভাল কোনো ওয়েট ফোয়েট তুলি তাহলে

তার মানে ছোটো বড়ো হয়ে যাবে কি হুম তা

হ্যাঁ ফ্রি হ্যান্ড তো করি কিন্তু ওয়েটের ওইটাই তো রিস্ক লাগে যদি কিছু হয়ে যায় তাহলে তো আর হুম হুম তো সেটাই যে তোমাকে যে ফোনও করতাম তো ফোন আর করা হচ্ছে না ওই জন্যই ভালোই করেছো ফোন করে

তা শরীরেও তো ক্ষতি না ঝুলে ফুলে যাবে মাংসগুলো হ্যাঁম ঠিক আছে তা আমি যা যেয়ে ওখানে গিয়ে জিমের ওখানে গিয়ে ফোন করবো ওখানে ঠিক আছে ঠিক আছে হুম হুম